আজকে হচ্ছে বাংলা হচ্ছে আমাদের প্রিয় ভাষা এবং বাংলা ভাষায় আমরা সাধারণত ছোটবেলা থেকেই জেনে এসছি শিখে এসেছি বাংলা ভাষা আমরা প্রিয় কিন্তু কোনো চাকরি ক্ষেত্রে স্কুল কলেজ গেলে সেখানে আমাদের সব কিছু ইংলিশে কথা বলতে হয় এবং ইংলিশেই সব কিছু জানতে চায় ইংলিশটা না বলতে পারলে ওখান থেকে আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় না হুম তারপরে কোনো বাচ্চাকে আমরা যখন স্কুলে ভর্তি করাতে যাই সেখানেও দেখি ইংলিশে কথা বলতে হয় ইংলিশটা হচ্ছে আমাদের কাছে যেন অন্য রকম লাগে কিন্তু ইংলিশটাই আগে আমাদের ধরে তাই বলছি যে ইংলিশটা নিয়ে অনেক সময় আমাদের আমরা তখন ইংলিশটা নিয়ে অতটা ভাবিনি মাতৃভাষা বাংলা বাংলা নিয়েই ভেবে এসেছি কিন্তু এখন সব জায়গায় ইংলিশটাই আমাদের জিজ্ঞাসা করে এবং ইংলিশে যদি আমরা চটপটে হই তালে ইংলিশটা মানে আমাদের সব থেকে ভালো বলে